উত্তর দিনাজপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি যে যেটা আমার মনে হয় সেটা হলো জল বন নদী জঙ্গল খনিজ দূষণ আরও অনেক কিছু আমার জেলায় জলের প্রধান উৎসগুলি হল নদী কল নলকূপ সমুদ্র আরও অনেক কিছু আমি আশেপাশে স্বাস্থ্যবিধিতে কোনো পরিবর্তন লক্ষ্য করেছি স্বাস্থ্যবিধি উন্নত হয়েছে মানুষের সমস্যা হলে তারাও অনেক সাহায্য করে জেলা পৌরসভা সবসময় এলাকা পরিষ্কার করে আবর্জনা সরিয়ে নেয় যেটা আমার মনে হয় সেটা হলো ভারী জনসংখ্যার চাপ জলদূষণ প্লাস্টিক ট্রাফিকের ঘনত্ব জমির অবক্ষয় আরও অনেক কিছু প্রভৃতি